হ্যাঁ দাদা বলুন কী সাহায্য করতে পারি অনেকদিন পর যে হ্যাঁ অনেক দিন তো আপনি আসেননি বলুন কী আচ্ছা বিয়েবাড়ি পড়েছে কী ফুল লাগবে বলুন গাঁদা জিপসি রজনীগন্ধা কী লাগবে রজনীগন্ধার চেইন না লাগবে না কি তা কত পিস লাগবে আচ্ছা কুড়ি পিসের মতো আর কী লাগবে বলুন ও আচ্ছা গাঁদা ফুল লাগবে কত লাগবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ জিপসি তো বলতে গেলে এখন তো জিপসির মার্কেট ভালো নেই মোটামুটি একটু দাম পড়বে তোমার আপনার নিতে গেলে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা করে পড়বে আপনার রজনীগন্ধার চেইন কুড়ি পিস লাগবে বললেন তাই তো আপনি তাহলে ধরুন ওই দুশো তিনশো টাকার মতোন আচ্ছা না আপনার জন্যে একটু কমিয়ে নেবখন গুলো আপনি কত নেবেন বললেন পঞ্চাশ পিসের মতোন ধরুন ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জুঁইফুলও হবে বলুন কতো পিস লাগবে এক কালারের মধ্যে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ